লকডাউনের সময় মানুষ যখন ঘরে বসেছিল তারা আকৃষ্ট হয়েছিল বিশেষ করে মোবাইল এবং ল্যাপটপের প্রতি মোবাইলের মধ্যে তাদের সময়টা তারা বিভিন্ন যে চ্যানেল পাস করে তারা বিভিন্ন অনুষ্ঠান দেখে সময়টাকে তারা পার করত কারণ মানুষ বাইরে বেরোতে পারত না তার জন্যে তারা মোবাইল নিয়ে বসে থাকতো নয় ল্যাপটপ আর একটা দিক হচ্ছে যেইটা ইস্কুল এবং কাজের ক্ষেত্রে যে হতো অনলাইন সেদিকটা সম্পূর্ণভাবে আমার মতে সম্পূর্ণ খুবই বিরক্তিকর ছিল সারাক্ষণ ওই ওই মোবাইলের কাছে বসে ক্লাস করা কাজের ক্ষেত্রে কারোর সাথে মেলামেশা করা যেত না কারোর সাথে কোনো কথা বলা যেত না সারাক্ষন ঘরের মধ্যে বসে মোবাইল নিয়ে থাকাটা বিরক্তকর বিরক্তকর বাচ্চাদের তো ভীষণভাবে তারা মানে অসুবিধা বোধ করেছে যেহেতু তারা বন্ধুবান্ধব কারোর সাথে মিশতে পারছে না কথা বলতে পারছে না তার যে একটা আনন্দ আর সারাদিন ওই মোবাইলের সামনে বসে ম্যাডাম কি বলছে স্যার কি বলছে সেই হিসেবে তাদের পড়াশোনা করতে হচ্ছে সেইদিকটা ভীষণ ভীষণভাবে খারাপ দিক ছিল আমার মতে বলে কিন্তু লকডাউন হওয়াতে মানুষ যতটা সচল হয়েছে এবং কুঁড়েও কিছু হয়েছে যেমন তারা নিজের কাজ নিজে করতে শিখেছে এবং অপরের দুঃখ বুঝতে শিখেছে